হ্যাঁ নমস্কার আপনার দোকান দেখেই আমি একটু এগিয়ে এলাম আমার কিছু বই কেনার প্রয়োজন রয়েছে হ্যাঁ আমি যে বইের সন্ধান করছি সেই বইগুলো নীতিমূলক কিছু গল্প আগেকার দিনের যেগুলো বই ওই যেমন ধরুন আঙুর ফল টক শিয়াল আঙুর ফল এই জাতীয় কিছু নীতিমূলক গল্পের বই খুঁজছি আর এছাড়া আমি যেটা খুঁজছি ওই জাতকের বই মানে বুদ্ধদেব গুহর সেই জাতকের গল্পগুলো এইগুলি আর আমার আরেকটি বই হচ্ছে আমার পুরোনো দিনে রামায়ণ মহাভারতের কিছু গল্প এই রকম পাওয়া যাবে যে বই আপনার এতে যদি সেরকম কোনো থাকে তাহলে একটু জানা খুব ভালো বলেছেন আমি আমার একটা সংস্থা আছে সেই সংস্থার মাধ্যমে আমি চাইছি কি কিছু মানে মানুষ তাদের হাতে এই বইগুলো আমি তুলে দেবো তারা এইগুলো পবে এবং তারা এগুলো পড়ে তার ছোটোদের বা বাড়িতে তারা নিজেরা তাদের ছেলেমেয়েদেরকে গল্প করবে হ্যাঁ এই এই কাহিনিগুলো সম্পর্কে তাদেরকে জানাবে প্রথম তারা নিজেরা পড়বে তারপরে নিজেরা পড়ে সেই গল্পগুলি যাতে ছোটোদের কাছে তারা করতে পারে তাহলে হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ

ঠিক আছে হ্যাঁ আমি ওই নীতিমূলক গল্প প্রধানত বা ওই জাতীয় ওই জাতীয় যদি অন্য কোনো আপনি কালেকশান থাকে ঠিক আছে অবশ্যই আমি অবশ্যই আপনার সময় মতো করে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করে যাবো আপনার দোকানে ঠিক আছে